আচ্ছা এটা কি তন্দুর পার্ক রেস্টুরেন্টের সাথে কথা বলছি আচ্ছা বলছি যে আমি কিছু দিন আগে বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম তা সেখানে আমি ফিফটি পারসেন্ট একটা অফারের একটা কুপন পেয়েছিলাম তা সেই কুপনটা তখন আমি ইউস করি নি তা আমি এখন আবার অর্ডার দিতে চাই তো সেটাতে কি কুপনটা অ্যাড হবে অফারটা কি পাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফিস ফ্রাইয়ের অর্ডার দিতে চাই তাহলে কুপনটা ওখানে অ্যাড করে দেবেন ঠিক আছে রাখছি